আমাদের এলাকার প্রাকৃতিক সম্পদগুলি যেমন আমরা প্রাকৃতিক সম্পদ বলতে বন জঙ্গলকেই বুঝি বা বনভূমিকেই বুঝি এখান থেকে নানা ধরনের ব্যবসায়িক ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করা হয় যেমন আমাদের এখানে বন জঙ্গলে নানা ধরনের গাছ বড়ো বড়ো গাছ থেকে ছোটো ছোটো গাছ অবধি সব ধরনের গাছই পাওয়া যায় এবং এখান থেকে বড়ো বড়ো গাছগুলি বনদপ্তর থেকে নিলাম করে সেগুলোকে বিক্রি করা হয় এবং বিক্রি করার পর সেগুলো থেকে আসবাবপত্র তৈরি হয় এবং আসবাবপত্র তৈরি করার পরে সেগুলো বাজারে বিক্রি করা হয় এবং তার থেকে অর্থনৈতিক মুনাফা লাভ হয় তারপর যে সমস্ত ছোটোখাটো গাছগুলো সেগুলো জ্বালানির জন্য বিক্রি করা হয় বনদপ্তর থেকে তারপর যে সব ভেষজ উদ্ভিদ আছে সেগুলো থেকে ওষুধপত্র তৈরি হয় সেই ওষুধপত্র তৈরি হয় ওষুধপত্র তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করা হয় এবং নানা ধরনের ফল ও ফলের গাছ আছে এবং সেই ফল থেকে আম জাম লিচু সব ধরনের ফল বাজারে বিক্রি করা হয় এর থেকে অর্থনৈতিক মুনাফা লাভ হয় এরপর ছোটোখাটো যেগুলো ফুল ফুলের গাছ আছে সেগুলো থেকেও ফুল পাওয়া ফুল পাওয়া যায় সেগুলো বাজারে বিক্রি হয় এরপর বড়ো বড়ো গাছের যে বড়ো বড়ো মৌচাক হয় সেখান থেকে পাঁচ থেকে ছ কিলো মধু সংগ্রহ করা হয় এবং মধু সংগ্রহকারীরা মধু এবং মোম দুটোই সংগ্রহ করে এবং মধু এবং মোম দুটোই বাজারে বিক্রি করা হয় এবং সেখান থেকে অর্থনৈতিক মুনাফা লাভ হয় এইভাবেই বনজ সম্পদ থেকে ক্রিয়া ব্যবসায়িক ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করা হয় এবং আরও ভেষজ উদ্ভিদগুলোকে বাজারে বিক্রি করা হয়